ওই আমি সবার সাথে খাবার খেয়ে আনন্দ পাই আমি লোকেদের দুপুরের খাবার জন্য আমন্ত্রণ জানাই কারণ আমি সবার সাথে খাবার খেয়ে খুবই আনন্দ পাই বিভিন্ন লোক খেলে একসাথে খেয়ে ওই খাওয়ার মজা খুব আমি খুবই আনন্দ পাই আমি একটি বিশাল অনুষ্ঠানের অভিজ্ঞতা পেয়েছি এরকম একটি অনুষ্ঠান হলো ধর্মীয় মধ্যাহ্ন ভোজ আমাদের গ্রামে সেদিন ওই সেদিন ঠাকুর এসেছিলো গ্রামের সবাই একসঙ্গে খেয়েছিলো দুপুরে শুধু আমার গ্রাম নয় আশেপাশের তিন চারটা গ্রাম মিলিয়ে সবাই যে যার এসেছিলো কেউ কেউ বাড়ির আত্মীয় এসেছিলো কেউ ওই অনেক লোকই এসছিলো বিভিন্ন বিভিন্ন রকমের পদ সবাই হই হুল্লোড় করে আনন্দ সহকারে খেয়েছিলো কেউ তার নিজের মতো করে সবাই যে যার কাজ ভাগ করে নিয়েছিলো কেউ দিচ্ছিলো কেউ আনাজ কাটছিলো ওকে প্রত্যেকে আনন্দ করে সবাই একসাথে খেয়েছিলো ওই দিনটা আমরা খুবই মজা পেয়েছিলাম